আসানসোলে প্লাস্টিক হাউস বলে একটা দোকান থেকে আমি কতগুলো কৌটো কিনেছি মশলা রাখার এইগুলো কৌটোগুলো খুবই প্যাতপ্যাতে প্লাস্টিকটা আর ধরলেই এটা চেপে যাচ্ছে আর ফুটো হয়ে যাচ্ছে রাখতে গেলেই কিছু আমি ভবিষ্যতে আর কোনোদিন ওই দোকান থেকে কিছু কিনবোও না আর কাউকে কিছু বলবোও না নিতে